আমার তৈরী খাবার অন্যদের ভালো লাগলে আমি তারা আমাকে জিজ্ঞাসা করে যে এ খাবারটা খুবই সুস্বাদু হয়েছে তো তুমি কীভাবে রান্না করলে তখন আমি তাদেরকে শেখাই আমি যেভাবে রান্না করেছি সেভাবে তাদেরকে শেখাই এবং তাদেরকে বলি যে রান্নাতে সব সময় ওই একটা মশলা তোমরা বাড়িতে করে রাখবে এবং সেই মশলাটা স তরকারি ই নামা নামা নামানোর পর বা নামানোর নামা যখন নামাবেন হয়েই আসছে তখন সেটা মশলাটা দেবেন সেটার স্বাদটা যাতে তাতে থাকে এবং আমি যেভাবে রান্না করি সেভাবে তাদেরকে আমি বলি যে এভাবে এভাবে রান্না করতে হয় তেল দিয়ে এ মশলা দিয়ে তারপরে সবজিটা ভেজে নিতে হয় যে কোনো সবজি রান্না করার সময় আগে ভেজে নিতে হবে তারপর সেটাকে ভালো করে কষিয়ে ভালো করে যে মশলা দিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে তারপরে সবজি দিয়েই এবার নাড়াচাড়া করে রান্না করতে হয় এভাবে আমি তাদেরকে এ পরিচালনা করে থাকি যে কোনো রান্না